আমি ছোটবেলায় যখন খেলতাম তখন সেই খেলনাপাতির মাধ্যমে রান্না রান্না করতাম যখন আস্তে আস্তে বড় হলাম তখন তখন মায়ের কাছ থেকে রান্না শিখলাম যেমন রান্নাতে ব্যবহার করি কাঁচা সবজিগুলো কেটে জলে ভিজি জলে ধুয়ে নিই এরপর রান্না করি তারপর রান্নাতে আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও এইসব এইসব দিয়ে আমি এইসব দিয়ে আমি রান্না করি রান্না হয়ে যাওয়ার পরে বাসনগুলো ধুয়ে রোদে এ রোদে শুকনো করি এইভাবে মা আমাকে রান্না করতে শিখিয়েছে